আমাদের গ্রামে খরার কারণে জলের অভাব দেখা দিয়েছিল প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ যাতে নানা রকমের ফসল ফল কিছুই হয়নি তার কারণে আমাদের খাবারের অভাব দেখা দিয়েছিল পানীয় জল ঠিকভাবে খেতে পাওয়া যাচ্ছিল না চান করার জল পাওয়া যাচ্ছিল না বাড়ির ব্যবহারে জল পাওয়া যাচ্ছিল না গবাদি পশু পাখি মানুষই তো পাচ্ছিল না তো তারা কীভাবে পাবে জলের কারণে আমাদের যে কষ্ট তার মধ্যে স্বাস্থ্যেরও অনেক কষ্ট দেখা দিয়েছিলো বিভিন্ন রকমের অসুখে আক্রান্ত হয়েছিল মানুষ ফসল নষ্ট হয়ে যা হয়ে যাওয়ার কারণে অর্থনৈতিকের অবস্থা খারাপ ছিল অভাব অনটন দেখা দিয়েছিল